খেলায় কোনো সমস্যা হলে সা খেলা যেহেতু পরিচালনা করার জন্যে কাউন্সিল থাকে কাউন্সিল মাঠে এ সব রকমভাবে এ সাহায মানে চেষ্টা করে যাতে খেলাটার সমস্যা মেটানো যায় যদি কোনোভাবে সমস্যা না মেটানো যায় স্থানীয় যারা হচ্ছে বা যারা নেত মানে ওই সদস্য আছে বা পঞ্চায়েত আছে তাদেরকে দায়িত্ব দেয় তারা না পারলে তাহলে সেটাকে আমরা প্রশাসনের কাছে দায়িত্ব দিই